আমার ধর্ম হিন্দু ধর্ম এই ধর্ম আদি সনাতন ধর্ম থেকে এসেছে এই সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের মধ্যে ধ্যান এবং প্রার্থনা প্রথার যথেষ্ট চল রয়েছে যদি একটি মানুষ ধ্যান করে এবং প্রার্থনা করে তার ফলে তার মনঃসংযোগ বাড়ে মানসিক শান্তি আসে এবং মানসিক শান্তির ফলে তার শারীরিক বিকাশ ভালো হয় এবং মস্তিষ্কেরও যথেষ্ট বিকাশ ঘটে এর ফলে আমি হিন্দু ধর্মের জন্য গর্ববোধ করি